হ্যাঁ আমার কাছে থাকা দ্বিতীয় পণ্যটি সম্পর্কে একটি নেতিবাচক কথা হলো সেটি হলো আমার ডাস্টবিনটি প্রথমদিকে ভালোই ছিল কিন্তু এক মাসের মধ্যেই সেই ডাস্টবিনটি প্লাস্টিকের হওয়ায় সেটি ভেঙে গিয়েছিল এবং ভেঙে এমন ভেঙে গিয়েছিল তার মধ্যে কোনও নোংরা আবর্জনা ফেললে সেইটি সেই পাত্র থেকে নিচে পড়ে যেতো সেই জন্য আমি অনেক নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি